আমি কলেজে পড়তে পড়তে আমার বিয়ে ঠিক হয়ে যায় আমার বিয়ে ঠিক হয়ে যাওয়ার পর আমার বিয়ে দিয়ে দেওয়া হয় আমার বিয়ে দিয়ে যখন বিয়ে যখন হয় তখন কিন্তু আমি কলেজে ফার্স্ট ইয়ার পড়ছি ফার্স্ট ইয়ার পড়ার পর আমাকে সবাই বলেছিল আর হয়তো পড়তে পারবে না বা আর পড়লেও কী হবে এরকমভাবে বলেছিল আমি হিস্ট্রি অনার্স করছিলাম কিন্তু তখন আমাকে অনেকরকম সমস্যায় পড়তে হয়েছিল সেই সমস্যা থেকে সমাধানও আমি পেয়েছিলাম আমার স্বামী আমার পাশে এ ঢালের মতন হয়ে দাঁড়িয়েছিলেন তিনি চেয়েছিলেন যে আমি যেন আরও পড়াশুনা করি পড়াশুনা করে অনেক কিছু করতে পারি সেই জন্য তিনি কিন্তু আমার পাশে সবসময় দাঁড়িয়ে দাঁড়িয়ে ছিলেন আজও দাঁড়িয়ে আছে রয়েছে ঢালের মত আমি কিন্তু সেই সময় ভেঙে না পড়ে আমার স্বামীর কথায় আমি সামনের দিকে এগিয়ে গিয়েছিলাম এগিয়ে গিয়ে আমি কিন্তু বিএ পাস কমপ্লিট করেছিলাম এবং এবং আমি অনার্সও টিকিয়ে রেখেছিলাম টিকানোর পর আমি কিন্তু সেখান থেকে বেরিয়ে এসেছিলাম এসেও আমাকে আরও বিভিন্ন রকম চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় হতেও হয়েছিল ও এখনও হতে হচ্ছে কিন্তু আমার স্বামী আমার পাশে থাকার কারণে আমার সেই সমস্যাগুলি ই সহজেই সমাধান করতে পারি